পশ্চিমবঙ্গের সরকারের রাজ্যের প্রধান উৎসগুলি হলো যেমন মেয়েদের আঠেরো বছর হলে তাদের কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা তারপর আর কৃষক বন্ধু কৃষক বীমা লক্ষ্মীর ভাণ্ডার আরও বিভিন্ন বিভিন্ন অনুদান আছে যেমন বৃদ্ধ ভাতা তারপরে আরও অনেক অনেক অনেকে আছে আ যেমন স্বামী মারা গেলে টাকা দেয় তারপর বয়স ষাট বছরের ওপরে বয়স হলে তাদেরকে টাকা দেওয়া হয় আরও জমি থাকলে কৃষক বন্ধু কৃষক বিমা কৃষক সম্মান আরও বিভিন্ন বিভিন্ন টাকা দেওয়া হয় এবং ঘরের টাকা তারপর ওই স্কুলের টাকা প্রধান উৎসগুলো হলো এই সব বাজেট কীভাবে ব্যয় করা হয় বাজেট মানে আরও যারা ব্যবসা করে তাদের যারা ব্যবসা ছোটো খাটো ব্যবসা করে তাদের জন্য ব্যবস্থা করা আছে লোনের ব্যবস্থা করা আছে তারা ওই ব্যবসায় টাকা দিয়ে লোন নিয়ে ওই ব্যবসা বড়ো করে তারপর আর বছরখানেক মানে এক বছর দেড় বছরের মধ্যে সময় দেওয়া আছে এই টাকার বছরের এই সময়ের মধ্যে টাকা ফেরত দিতে হবে তারপর না দিলে ওই টাকা বাড়বে তারপর আরও বিভিন্ন বিভিন্ন ব্যবসা আছে যেমন ট্রেনে উঠলে যেমন সাইকেল দেওয়া হয় তারপর মাধ্যমিক দিলে মাধ্যমিকে পাশ করলে মোবাইল কেনার টাকা দেওয়া হয় আরও বিভিন্ন বিভিন্ন অনুদান আছে যেমন কারো আঠেরো বছর হয়ে গেল কোনো মেয়ের বিবাহ হচ্ছে না তাদের জন্যও ব্যবস্থা আছে যেমন ওই কন্যাশ্রী রূপশ্রী আরও এইসব আর এখন তো মেয়েদের জন্য ভালো সুযোগ করে দিয়েছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেক মাসে মাসে হাজার টাকা বারোশো টাকা করে দিচ্ছে আর এই প্রকল্প খুব সুন্দর প্রকল্প আর পশ্চিমবঙ্গ সরকারের এই অনুদানটা খুব সুন্দর অনুদান